শরৎ ঋতুতে আমি ভ্রমণ করতে পছন্দ করি কারণ শরৎটা এমন একটা সময় যে সময় না তো বর্ষা না তো শীত তার ঠিক মাঝখানে এই সময়টা এই সময়টা এতোটা ভালো লাগে কারণ কোনও কিছুতেই কোনও কিছু মনে হয় না খুব ভালো লাগে এই সময়টা ঘুরতে এটা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট সময় এই সময় ছুটে যাই সমুদ্রের তীরে ছুটে যাই বা কোনও পাহাড়ে বা কোনও মন্দিরে আমার তো ফেভারিট সবথেকে ভালো লাগে ঘুরতে সমুদ্র কারণ এগুলো ঘুরতে খুব বেশি ভালো লাগে আর এই সময়টা এই যে এই সময়টাতে দুগ্গো পুজো আসে অনেক বেশি পুজোতে আনন্দ পুজোতে মজা পুজোতে ঘোরা মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এই ঋতুতে সবথেকে বেশি ঘুরতে ভালো লাগে সবথেকে বেশি ঘোরা হয় কারণ না তো শীত আসে না তো বর্ষা আসে না তো গরম আছে এটা একটা খুব ভালো ভালো ঋতু বা ভালো সময় বলা যেতে পারে যাতে মানুষ সব মানুষের জন্য এটা অনেকটা ভালো ভালোভাবে ঘোরার জন্য ভালোভাবে ভালোভাবে যাওয়ার জন্য কোথাও গেলে অনেক কিছু শীতে যেন অনেক কিছু ক্যারি করতে হয় অনেক কিছু নিয়ে যেতে হয় সেগুলো নিয়ে যেতে হয় না এখানে সেরকম কোনও কিছুই লাগে না হালকা পাতলা দুটো কিছু নিয়ে বেরিয়ে যাওয়া যায় কারণ এই সময় না তো ঠাণ্ডা থাকে না তো গরম থাকে না তো বর্ষা থাকে কোনও কিছুই থাকে না সেই জন্য এই ঋতুটা আমার কাছে অনেকটাই বেশি ভালো আর তাই আমি প্রেফার করি যে এটাতেই অনেকটা ঘোরার অনেকটা ঘুরতে যাওয়ার চেষ্টা করি সমুদ্র খুব ভালো লাগে সেখানে যাই সমুদ্রের বালি সমুদ্রের স্রোত সমুদ্রের স্নান সবগুলোই সবগুলোই এই ঋতুতে করতে অনেক বেশি ভালো লাগে কারণ না তো সেরকম ঠাণ্ডা থাকে না তো গরম থাকে খুব ভালো একটা সময় সেজন্য অনেকটা বেশি ভালো লাগে ঘুরতে